আমি একটা বয়ের কিনেছিলাম এখানে একটা দোকান আছে দোকানের নাম হচ্ছে যে ফারিয়া স্টোর্স তো ওই দোকানটা থেকে যখন বইটা আমি কিনলাম রিসনিং সুবীর দাসের বইটা তো বইটায় দেখতে পেলাম যে ফার্স্ট পেজে ছেঁড়া তো বাড়িতে নিয়ে এসে আমি পড়তে পারি নি সূচিপত্র নেই এবং যে সমস্ত পিছন দিক করে যে পেজগুলো থাকে বা আপনার মধ্যস্থানে যে পেজগুলো থাকে আমি মেইন মেইন পার্টগুলোই বইটাতে ছেঁড়া বেরিয়েছে এবং বইটার যে কোয়ালিটি সেটা খুবই নগণ্য প্রিন্টিং মিসটেক আছে হ্যাঁ বইটাতে বইটা খুবই খারাপ